আমি গ্রামের গৃহবধূ আমার যোজনার একটা ঘর ঘর গরিব মানুষ একটা ঘর হলে ভালো হয় ঘর এই ঘরের জন্য গরিবদের অনেক উপকার হয় তাই একটা ঘর দিলে ভালো হয় কিন্তু এই ঘরে অনেক মাথা গোঁজার একটা ঠাঁই করা যায় তাই উপকারী বলে মনে হয় তাই এই উপকার নিয়ে বড় করেছি ছেলে মেয়ের লেখাপড়া শিখিয়ে গরিব ছিল আগে কিন্তু এখন ঠাঁই একটু হয়েছে আর এই ঠাঁই নিয়ে আমি ভালো আছি এতেই এই ওই